আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক কিছু অভিজ্ঞতার কথা বলুন আমার কাছে জিনিসটি যে জিনিসটি রয়েছে তা হচ্ছে চার্জার তার ইতিবাচক কিছু ঘটনা হলো যেমন ধরুন চার্জারে অনেক কিছু উপকার পাওয়া যায় ধরুন আপনার ফোনে যদি চার্জ থাকে সেটা আপনি একদিন বা দুদিন বা তিনদিনের বেশি আর ইউজ করতে পারবেন না কারণ ব্যাটারির পাওয়ার শেষ হয়ে যাবে সেই ব্যাটারির পাওয়ার আবার যেরকম পাওয়ার ছিল সেটা ফিরিয়ে আনার জন্য চার্জার ইউজ করতে হবে চার্জার ব্যবহার করতে হবে চার্জার ব্যবহার করে সেই পাওয়ারটা আবার আনা যাবে যাতে সেটা সে ফোনটা আবার সচল হয় যাতে ঘাঁটতে পারি আমরা এবং ধরুন লাইট লাইটের লাইটেরও সেই একই কেস লাইটের যখন পাওয়ার শেষ হয়ে যাবে সেই পাওয়ার আবার ফিরিয়ে আনার জন্য সেরকম আলোয় জ্যোতি আমাদের আলোর জ্যোতি খুবই সুবিধা করে সেই আবার আলোর জ্যোতি আনার জন্য আমাদেরকে সেই চার্জারের ব্যবহার করতে হয় যাতে সেই চার্জার ব্যবহার করে আমরা সে আলোর জ্যোতি আবার ফিরিয়ে আনতে পারি এবং আমাদের কাজে খুব সুবিধা হয়